আমি রোজ টিভি দেখে ও খবরের কাগজ পড়ে এ হচ্ছে অর্থনৈতিক খবর জানতে পারি ও হচ্ছে আ আনন্দবাজার পত্রিকা বর্তমান এই সময় এই সব সংবাদপত্রের মাধ্যমে আমি খবরাখবর জানতে পারি ও এই সব এ হচ্ছে নিউজ চ্যানেলের নামগুলি হলো চব্বিশ ঘণ্টা এবিপি আনন্দ ক্যালকাটা নিউজ এগুলি থেকে আমি অর্থনৈতিক সংবাদপত্র ও থেকে স্ দেশ বিদেশের খবরাখবর জানতে পারি